উন্নত পৃথিবীর সম্পর্কে আমার মতামত খুব ভালো পৃথিবী উন্নত হতে পেরেছে যোগাযোগ ব্যবস্থা আগে মানুষ চিঠি লিখত সেই চিঠি দশ থেকে পনেরো দিন লেগে যেত পৌঁছাতে কিন্তু এখন এক সেকেন্ডও লাগে না যত দূরে মানুষ হোক না কেন তাকে দেখতে এবং কথা বলতে পারে শিক্ষাব্যবস্থা আগে সেইভাবে স্কুল ছিল না শিক্ষাগ্রহণ করার জন্য এখন সেই দিকে থেকে উন্নীত হয়ে রয়েছে হয়েছে অনেক স্কুল হয়েছে